আমরা তো শহরে থাকি সে ভাবে মাছ ধরা হয় না তবুও যে মাছগুলো বাজার থেকে কিনে আনা হয় সেগুলো যেমন বড় বড় পাঙাশ ভাঙর ইলিশ বাগদা চিংড়ি এই সব মাছগুলো আর মিঠে মিঠে জলের মাছও কিছু কেনা হয় রুই কাতলা মৃগেল যতদূর আমি জানি ওই ইলিশ মাছ টাছগুলো সাতশো আটশো টাকা করে আর পাবদা মাছগুলো ছয় সাতশো টাকা করে আর ওই যে সাদা মাছগুলো দেড়শো দুশো টাকার ভিতরে চিংড়ি মাছ তিনশো টাকা এ রকম এ রকমটা জানি মাছগুলো তো সে ভাবে ধরা হয় না সেগুলো যখন বাড়িতে নিয়ে আসে তখন সেগুলো ধরে কাটতে পারি এটাই এটাই হয় এলাকাতে তো তেমন মাছ পাওয়া যায় না যে মাছগুলো বাজার থেকে কিনে আনে সেই মাছগুলোই কখনও কখনও আমরা কিছু ফিশারিতে কিছু মাছ রেখে দিই এমনি দেখার জন্য যে মাছগুলোকে খুবই স্লিপ হয় এবং নানা রঙিন অ্যাকোয়ারিয়ামের মাছ মাছের মতো দেখতে হয় ওগুলোকে ধরে সৌন্দর্যের জন্য ধরে রাখি আর বাকি মাছগুলো বাজার থেকে কিনে আনা হয়